হ্যাঁ ফ্রিজ ফ্রিজ মেকানিক বলছেন বলছি আমার ফ্রিজটা না খারাপ হয়ে গেছে মানে ঠাণ্ডা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না ব্যক্তিগত ব্যক্তিগত কোনও স্টেবিলাইজার নেই

তা আপনি আসবেন কত মিনিমাম মোটামুটি এখন

ও তাহলে আপনি এক দিন আসে আসেন না কত ভিজিট আপনার কত আপনাকে হাজার টাকা দিতে হবে দাদা একটু কম করুন না দাদা সাতশো টাকা নিন না সাতশো টাকা নিন স্যামসুং স্যামসুং হ্যাঁ সাতশো টাকা নিন না দাদা কী আছে তাহলে আর একশো টাকা নয় বাড়িয়ে দিচ্ছি আটশো টাকা নিন আরে আটশো টাকা নিলে তাও হবে না স্যামসুং তো বলো দাদা আটশো টাকা নিন দাদা আটশো টাকা নিন আচ্ছা ঠিক আছে নশো দিয়ে দেবো তাহলে আপনি যখন আসবেন ডেটটা একটু বলে দেবেন আচ্ছা আপনি আজকে কী বার দাদা আজকে রবিবার তাহলে তুমি মঙ্গলবার আসো আচ্ছা ঠিক আছে তাহলে কী কী কী কিনে রাখবো কী কী আচ্ছা নাহলে আপনি কিনে আনবেন আমি টাকা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা